আমার বাগানে রোপন করা গাছগুলিকে দেখে খুবই মনে আনন্দ হয় যে প্রকৃতির একটা সৌন্দর্য তো বটেই এবং তার সাথে প্রকৃতির যে কন্ট্রিবিউশন প্রকৃতিতে অক্সিজেন সাপ্লাই হয় তো আজকালকার দিনে তো আমরা দেখতেই পাচ্ছি যে গাছপালা কমে যাচ্ছে সে কমে যাওয়ার দরুণ গাছ যে আমি লাগাতে পেরেছি এটা আমি নিজেকে মনে করি যে আমি যেন প্রকৃতির একটা যেন কন্ট্রিবিউশন একটা প্রকৃতিতে কিছু দান করলাম এই প্রকৃতির দান এটাকে বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই কিন্তু এটাই বলা যায় যে গাছ দেখলে তো আনন্দ হয়ই এবং তার সাথে গাছেরা যে উপকার আমাদের করে সে উপকারের কথাগুলোই বলতে হয় গাছ আমাদেরকে ফল দেয় গাছ আমাদেরকে জ্বালানি দেয় এবং অবশেষে গাছটা আমাদেরকে তার মৃত্যুর সময়ও আমাদেরকে হেল্প করে দেয় সেই কাঠটা নিয়ে আমরা কাঠকে আমরা হেল্প কাঠ নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি তো গাছের কোনো অংশই আমাদেরকে কোনো কিছু ধোঁকা দিয়ে যায় না আমাদেরকে সমস্ত অংশটাই আমরা গাছের ব্যবহার করি তো এই হিসেবে এবং যারা যার গাছ সে লাগিয়েছে সে তো উপকার পায়ই এবং তার সাথে প্রকৃতির মানুষ যারা আছে গোটা সমাজের মানুষ উপকৃত হয় তো সেই উপকার থেকে এটাই বলা যায় যে গাছ সবাইকে লাগানো উচিত গাছই জীবন গাছ না থাকলে আগামীদিনে আরও ভয়াবহ দিন আসবে আজকে যে যে গরম যে গ্লোবাল ওয়ার্মিং চলছে বিশ্ব উষ্ণায়ন এসবের জন্য আমাদের আমরাই দায়ী আমরা যে দীর্ঘদিন ধরে গাছকে কেটে ফেলছি তার জন্য কোনো প্ল্যানিং আমাদের নেই গাছ কীভাবে আবার পুরো রোপণ করা যাবে এই সব না থাকার কারণে আমরা এই অবস্থায় পরিণত হচ্ছি